আমাদের পূর্ব বর্ধমান জেলার স্থানীয় সরকার এবং রাজনৈতিক কাঠামো খুবই উন্নত যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আছেন তো সেইথেকেই সব জেলার ভালো উন্নতি হয়েছে এবং সব উন্নতির দিক থেকে পূর্ব বর্ধমান এগিয়ে আছে এবং পূর্ব বর্ধমানের ভাতার থানার এম এল এ হলেন মান গোবিন্দ অধিকারী তিনি গরীব মানুষদের সাথে খুবই বন্ধুর মতো মেশেন এবং তাদের সমস্যা সম্পর্কে জানেন এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন কোনো গরীব মানুষ যদি কোনো আর্থিক সমস্যায় পড়েন তো তিনি তাদের পাশে দাঁড়ান এবং সেই সমস্যার সমাধান করেন কেউ যদি আইনি কোনো সমস্যার মধ্যে পড়ে তো সেখান থেকেও তিনি তাদেরকে বের করে নিয়ে আসেন এবং রাস্তাঘাট এবং সব জিনিস যেগুলো যা দরকার গ্রামের সেইগুলো উন্নতির দিকে তিনি লক্ষ্য রাখেন